আমার এলাকায় প্রচলিত প্রধান ধর্মগুলি হলো হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম আমার অঞ্চলে কোন কোন সম্প্রদায় বাস করে আমার অঞ্চলে সবাই একত্রে বাস করি যেমন হচ্ছে হিন্দু ইসলাম খ্রিশ্চান শিখ জৈন বৌদ্ধ আমরা সবাই একত্রে উৎসব পালন করি কিন্তু কোনো জায়গায় দেখা যায় হিন্দুরা তাদের নিজস্ব বসবাস করে তোলে সেখানে কোনো ইসলাম খ্রিশ্চান বৈদ্ধ জৈন দেখা যায় না যেমন হচ্ছে সর্বমঙ্গলা পাড়া সেখানে শুধু হিন্দুদেরই দেখা যায় তেমনি ইসলামদেরও শুধু ইসলামদেরই ঘর বসবাস করে সেখানে কোনো হিন্দু শিখ দেখা যায় না যেমন হচ্ছে সেখানে শুধু আমরা মুসলিমদের দেখতে পাবো কোনো হিন্দুদের পাবো না তেমনি বৌদ্ধ ধর্মদেরও আলাদা আলাদা নিজস্ব বসত জায়গায় বসবাস গঠন করে তুলেছে সেখানে আমরা কোনো জৈন শিখ ইসলাম ধর্ম দেখতে পাবো না তেমনি করেই জৈন ধর্ম শিখ ধর্ম গড়ে নিজের বসবাস গড়ে তুলেছে সেখানে আমরা কোনো জিনিস দেখতে পারবো না কিন্তু এক্ষেত্রে আমাদের অঞ্চলে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই একত্রেই বাস করি এবং আমরা একত্রেই সব উৎসব পালন করি